আমি গত সোমবার পুরুলিয়া বুক এজেন্সি থেকে আমাদের কলেজের যে পাঠ্য বইটি কিনেছিলাম তাতে বিভিন্ন বিষয় খুব ভালোভাবে আলোচিত হয়ে থাকলেও আমি দেখলাম অনেকগুলি বিষয়ে আলোচিত নেই ফলে সেই বিষয়গুলি সম্বন্ধে ধারণা লাভ করার জন্য আমাকে অন্যান্য লেখকের বই কিনতে হবে